হ্যাঁ আমি আঁধার কার্ড করার জন্য ফোন করেছিলাম হ্যাঁ রেশন কার্ডের জন্য বলছিলাম হুম হ্যাঁ আমার বাবা মা তো বুড়ো হয়ে গেছে আর হাতের লিঙ্ক ছাড়া এখন বেকার ভাতাটা বেকার ভাতার টাকা বা কোনো কোনো কিছুই উঠছে না তাই রেশন কার্ডের মানে কবে এসেছে কি ও আচ্ছা আমি যাবো সময় করে গিয়ে একদিন খুঁজে নিয়ে আসবো কখন খোলা থাকে

ও ও ওই তিরিশ এই সত্তর একাত্তর হবে এরকম আচ্ছা ঠিক আছে এমনি যাবো এখন রাখছি তাহলে